আশেপাশের এলাকায় বা শহরে ভ্রমণ করার সময় কোনো সমস্যার সম্মুখীন বলতে মূলত যানবাহন ব্যবস্থার সমস্যা এছাড়া রাস্তাঘাটের অবনতির জন্য যানবাহন যাতায়াতের অসুবিধা সম্মুখীন হতে হয় এছাড়া পার্বত্য এলাকায় ছোটো ছোটো পাহাড়ি এলাকায় উঠতে বিশেষ প্রশিক্ষণ না থাকায় সেগুলি বেশ কিছু সমস্যার হয় এবং যেহেতু উঁচু জায়গা থাকে বিভিন্ন পার্বত্য এলাকায় সেহেতু বেশ কিছু পার্বত্য এলাকায় উঠার সময় বেশ কিছু কিছু শারীরিক সমস্যার সম্মুখীনও হতে হয় এবং এগুলি চ্যালেঞ্জ হিসাবে দেখাই ভালো এবং সেগুলি সমাধান করেও এগিয়ে চলাই উচিত